চব্বিশ চার দুহাজার চার ছাব্বিশ এক দুহাজার তিন তিন চার দুহাজার পাঁচ পাঁচ ছয় দুহাজার দশ দশ পাঁচ দুহাজার তিন